আমার ছোটোবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি হলো নাচ কারণ নাচ করতে আমি ভীষণ ভালোবাসি আমাকে খুব ভালোভাবে মনে পড়ে আমার ছোটোবেলায় মা আমাকে নাচের ঘুঙুর কিনে দিয়েছিল সেই ঘুঙুরগুলোকে ছম ছম করে বাজত যখনই নাচের তাল দিতাম আমি কিন্তু সে শখ আর বিয়ের পর আমার আর আর পূর্ণ হলো না কারণ সব শখ তো সব মেয়েদের সবসময় পূরণও হয় না তাই না তাই সেই নাচটা যখন মা বাবার কাছে থাকতাম অনেক অনেক জায়গায় আমি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে দেখাতাম সরস্বতী পুজো হতো কালী পুজো হতো দুর্গা পুজো হতো বিভিন্ন অনুষ্ঠান হলেই আমি সেটাতে নাম দিতাম নাম দিয়ে অংশগ্রহণ করতাম নাচে কত জায়গায় কত কী না প্রাইজ পেয়েছি আমি বাড়িতে নিয়ে আসতাম সার্টিফিকেট দিত তাতে আমার নাম লেখা থাকত স্যারেদের সই থাকত সেগুলোও নিয়ে আসতাম বাড়িতে মা বাবা আরে সেটা বাঁধিয়ে দেওয়ালে দেওয়ালে রাখত আজ আমার যেন ওই স্মৃতিটা এখনও মনে পড়ে সেই ছোটোবেলাকার স্মৃতি যে এখন আমার বিয়ে হয়ে গিয়েছে ঠিকই আর ছোটোবেলাকার সেই যে মা বাবার কাছে থাকা তার একটা যেন আনন্দই আলাদা ওই যে নাচের তালে তালে আমি গোটা বাড়ি ঘুরে বেড়াতাম নাচের ছন্দে যেন সারাদিন আমার লাগত যেখানেই অনুষ্ঠান হতো সেখানেই আমি নাম দিতাম কিন্তু আজ আমি সাংসারিক হয়েছি আজ আমি আর মা বাবার কাছে থাকি না তাই নাচটাকে সেভাবে আমার করা হয় না বিভিন্ন অনুষ্ঠান হলেও সেই স্মৃতি যেন এখনও আমার মনে পড়ে